আমি চাঁদে কখনো যাইনি চাঁদে আমি যেতে ভালবাসি চাঁদে কখনো গেলে চাঁদে গেলে মানুষ অর্ধেক হয়ে যায় হাফ ওজন কমে যায় চাঁদে যাওয়ার জন্য আমার খুব চাঁদে আমি চাঁদের সম্পর্কে আমি কিছুই জানি না চাঁদের থেকে যেতে চাই চাঁদে ঘুরে এসে আমি দেখবো চাঁদে এসে সবাইকে এসে বলবো যে আমি চাঁদে এসে এই দেখেছি বৈজ্ঞানিকরা অনেক বৈজ্ঞানিকরা এইসব আলোচনা করে তাদের সাথে দেখি বৈজ্ঞানিকদের সাথে আলোচনা করে দেখি বৈজ্ঞানিকরা দেখতে পায় অনেক কিছু বলে অনেক আলোচনা করে চাঁদে চাঁদের যেতে ভালবাসি চাঁদে যেতে চাই চাঁদে যেতে গেলে আমরা বৈজ্ঞানিকদের সঙ্গে আলোচনা করবো যে